আমি একটি টি শার্ট নিয়েছিলাম কিন্তু টি শার্টটি খুব খারাপ ছিলো দামও অনেক ছিলো কিন্তু টি শার্টটি খুব খারাপ ছিলো টি শার্টটা কিছু দিন পরে পরতে গিয়ে ছিঁড়ে গিয়েছিলো এবং তাতে টি শার্টটা যখন ধুতে গেলাম তখন তাতে রঙ উঠতে লাগলো এবং রঙ চটে গেলো টি শার্টটা পুরো বাজে রকম হয়ে গিয়েছিলো এই কারণে টি শার্টটা আর পরতে পারি নি